মায়াপুর ইস্কন মঠ আমার খুব আনন্দপ্রিয় জায়গা ঐ জায়গাটায় গেলে আমি সমস্ত চিন্তাভাবনা ভুলে থাকি তখন আমার না ফ্যামিলির কথা মনে থাকে না আমার বাচ্চাদের কথা মনে থাকে না আমার জগৎটার কথা মনে থাকে আমি যেন অন্য জগতে চলে গিয়েছি মায়াপুর জায়গাটার মধ্যে ঐ সাধু সন্ন্যাসদের সঙ্গে একসঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে পুরো সমস্ত সংসারের মায়া ত্যাগ করে ওখানে যতদিন বলবে ততদিন থাকা যায় আর ওই মায়াপুর জায়গাটায় এমন মাধুর্য জায়গা প্রত্যেকের কথাবার্তা প্রত্যেকের সঙ্গে খাওয়া দাওয়া নিরামিষ আহার করা মানে কি বলব সীমাহীন মানে আনন্দ এত্ত আনন্দ যে এই অপার আনন্দ আমি প্রত্যেকের সঙ্গে শেয়ার করি জানি না কার ও কতটা অনুভব করতে পারে এই আনন্দর আমি শেয়ার করার পব কথাগুলো বলতে বলাতে তো যাই হোক আমি এই আনন্দটা পাই মানে ওখানে আমরা যে দেশীয় খাবার আমাদের গ্রামে পাই যেটা মাছ মাংস সেই মাছ মাংসর থেকে মনে হয় ঐ নিরামিষ আহারটা আমার কাছে অমৃত সমান হয়ে দাঁড়ায় ঐ অমৃত সমান খাদ্য আর ওর সঙ্গে নাম সংকীর্তন আমার পুরো মানে বিষয়টাকে যেন গুলিয়ে দেয় যে আমি কোথায় আছি কোন জগতে চলে এসছি যাই হোক আমি আমার গ্রামটাকে অবমাননা করব না কিন্তু এই মায়াপুরটা আমার যেন খুব টানে তবে সকলের সমান তো নয় কারোরও পাহাড় টানবে কারোর জঙ্গল টানবে কারোর জলপথ টানবে আমার কিন্তু এই নদীয়া জেলার মায়াপুর ইস্কন মঠটা খুব খুব টানে আমি এখানে প্রতি বছরের ন্যায় এখানে চলে আসি শুধু এদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য